বলছি জুতোর দোকান দিয়ে কথা বলছেন বলছি কাকিমা আমার তো অনেকগুলো জুতো লাগবে তা আপনি কি দেখতে পারবেন আমাদের ব্যাপারটা আমাদের তো সামনে বিয়ে বাড়ি আছে তো আমাদের ফ্যামেলির সবার জন্য জুতো লাগবে তো তার জন্য আমাদের প্রত্যেকের জুতো লাগবে তা আপনি কি আমাদের সাহায্য করতে পারবে তো তা স্টোন বসানো জুতোর কালেকশানগুলো তোমার কাছে হবে তো তা কেমন কী দাম তা আপনি কি একটু কম করতে পারবেন আমাদের তো এক একজনার দুরকম করে জুতো লাগবে তো ডিসকাউন্ট হলে একটু খুব ভালো হতো তো আমাদের তো সব ধরনেরই জুতো লাগবে স্টোন বসানো তো বরের জুতো লাগবে এরকম ধরণের লাগবে অনেক ধরনের জুতো লাগবে তো তার জন্যই বলছিলাম সব রকম ভ্যারাইটিস পাবো তো তাহলে কবে যাবো বলুন ওকে ঠিক আছে রাখছি তাহলে আসছি